আমাদের গ্রামে একটি মুদির দোকান আছে সেই দোকানটি খুব বড় দোকানটি খুব সাজানো গোছানো এবং প্রচুর পরিমাণে মালপত্র আছে আমরা সেখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের মুদির দ্রব্য কিনে থাকি আমাদের সেই দোকানটিতে বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা পাই সেই জিনিসগুলোর মধ্যে হল যেমন চা বিস্কুট পান বিড়ি সিগারেট বিভিন্ন রকমের ডাল বিভিন্ন রকমের খাওয়ার বিভিন্ন রকমের মশলা যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপরেও আমরা পাই সেখান থেকে যেমন বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু সরষের তেল সোয়াবিন তেল এছাড়াও আমরা খাতা বই পেন এছাড়াও সেখান থেকে আমরা লবণ চা চিনি দুধ এছাড়াও আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার হয় আমাদের অন্যান্য জিনিস সবগুলোই আমরা সেখান থেকে পাই দোকানদার খুব ভালো তিনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন ওই জন্য আমরা তার সঙ্গে দর কষাকষি করি না কারণ আমি আমরা জানি যে তিনি আমাদের কাছ থেকে কোনো জিনিসের দাম বেশি নেন না তিনি আমাদেরকে ঠকিয়ে কখনো দাম বেশি নেবেন না তিনি আমাদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেন সেই জন্য আমরা তার সাথে দর কষাকষি করি না এবং তিনি আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সমস্ত জিনিস বিক্রি করেন এবং সেই জন্য আমরা সব সময় তার কাছে যাই তার দোকানটি এমন জায়গায় অবস্থিত যাতে আমাদের গ্রামের সবাই যেতে পারে এবং খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি আমাদেরকে মাল দেন ও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তার দোকানের সমস্ত জিনিসপত্রগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমাদের খুব ভালো মনে হয় আমরা তার সাথে দর কষাকষি করি না এবং তিনি আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সেই দামটা দিয়ে তিনি আমাদের মালটা বিক্রি করেন তিনি খুব ভালো মানুষ